হ্যাঁ আমি সবার সঙ্গে একসঙ্গে খেতে আনন্দ পাই কারণ সবার সঙ্গে একসঙ্গে বসে খাওয়া তার একটা আলাদা মজা থাকে আনন্দ থাকে যেমন খেতে খেতে গল্প করার যে আনন্দ হাসি ঠাট্টা তারপর টিফিন শেয়ার করা একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা ওর মতন ফিলিংস আলাদা আর পাওয়া যায় না আমাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় দুপুরবেলা যেমন কোনো ভাইফোঁটার অনুষ্ঠানই বলা যেতে পারে ওটা দুপুরবেলায় হয় ভাইফোঁটার অনুষ্ঠান হলে সব দাদারা ভাইয়েরা একসঙ্গেই দুপুরবেলা খাওয়া খাওয়া দাওয়ার একটা আলাদা মজায় থাকে আর আর সবাই নেমন্তন্ন থাকে যে আমাদের ঘরে চলে এল এসে ভাইফোঁটার অনুষ্ঠানও হলো খাওয়া দাওয়া হলো ও বিভিন্ন রকমের খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্টও থাকে আলাদা তার একটা মজাও থাকে আর এছাড়া আমাদের রাতের অনুষ্ঠান বলতে একবারই আমার দিদির বিয়ে হয়েছিল তখনই আমাদের রাতের অনুষ্ঠান একটা ছিল সে তো সাত থেকে দশ দিনের অনুষ্ঠান যত দূরের লোকজন আছে আত্মীয় স্বজন আছে আগের থেকে আসা আনন্দ করা খাওয়া দাওয়া সন্ধ্যেবেলা টিফিন খাওয়া রাতের বেলা কী ডিনার হবে কী খাওয়া হবে কী মেনু হবে সব কিছু একসঙ্গে বসে আলোচনা করা আর খাবার ডিসাইড করা কিনতে যাওয়া এইগুলো করার একটা আলাদা মজা আছে সেইগুলো কেনাকাটি সন্ধ্যেবেলা চপ মুড়ি খাওয়া বা চা পকোড়া খাওয়া এইগুলো হয়ে থাকে এইগুলোর মজা একটা আলাদা আছে তারপর এই এটা বিয়ের এক দুদিন আগের থেকেই তো চলে তারপর বিয়ে বাড়ি যখন মেন বিয়ে চলে তার একটা আলাদা মেনু খাওয়া দাওয়া লোকজন হই হট্টগোল আনন্দ তার পরে বউভাত এই করে কন্টিনিউ সাত থেকে দশ দিন চলেই যায় এইভাবে একটা আলাদা খাওয়া দাওয়া অনুষ্ঠান চলে তারপর একটা দুপুরের খাওয়া দাওয়া যেমন একটা আলাদা আয়োজন আর থাকে রাতের খাওয়ারও একটা আলাদা আয়োজন থাকে সবকিছু মিলেমিশে খাওয়া দাওয়ার মতো আলাদা আয়োজন আর অন্য কিছুতে হয় না